হ্যাঁ ড্রাইভার ভাই বলছি আপনি এতো আস্তে গাড়ি চালালে কী করে হবে আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিন আপনি খুব তাড়াতাড়ি পৌঁছোতে হবে আমাকে ওইখান থেকে আবার গাড়ি ধরতে হবে আমার কাজের ঝামেলা প্রচণ্ড ঝামেলা তাছাড়া ওইখানে কাজ সেরে আমাকে আবার ব্যাক করতে হবে বাড়িতে আমার একজন মেয়েছেলে আছেন একা ওনার শরীর খুব অসুস্থ তাই সঠিক সময়ে না পৌঁছোতে পারলে আমার অনেক অসুবিধে হয়ে যাবে ভাই তাই আমি বলছি যে দরকার হলে রাস্তা পরিবর্তন করুন করে যাতে খুব তাড়াতাড়ি আমরা ক্যানিংয়ে পৌঁছোতে পারি সে চেষ্টা করুন এতো ধীর গতিতে চালালে কী করে হবে ভাই হ্যাঁ আমার ব্যস্ততা তো আপনি জানেন আমি প্রায়ই আপনার গাড়িতেই যাই আপনি জানেন তো আমি খুবই ব্যস্ত মানুষ এইখান থেকে সময়ে পৌঁছোতে না পারলে ওখানের গাড়িটা আবার পাবো না ওখানের গাড়িটা যদি না পাই আমি ফেঁসে যাবো আমার কাজের ঝামেলাও প্রচণ্ড এবং সবথেকে বড় জিনিস হলো সময়ানুবর্তিতা আমি কিন্তু সঠিক সময়ে সব কাজ করতে চাই তাই সঠিক সময়ে পৌঁছোতে গেলে গাড়ি যদি আপনার এতো আস্তে চলে তাহলে আমি ভীষণ ভীষণ সমস্যায় পড়বো আমার দিকটা একটু ভেবে যদি আপনি একটু গতিতে চালিয়ে নিয়ে যান তাহলে ভাই আমি সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছোতে পারবো এবং সঠিক সময়ে ফিরে আসতে পারবো তা নাহলে আমার বাড়িতে খুব সমস্যা হয়ে যাবে ব্যাপারটা একটু নিজের মতো করে বোঝার চেষ্টা করো ভাই হ্যাঁ